আমার এখনও পর্যন্ত বাজারে নিউ বেরিয়েছে ভার্সন ফোর এই আমার পক্ষে কমফর্টেবল মনে হয় কারণ একশয় ষাট সি সির গাড়ি তোমার এ বি এস সামনে পিছনে ডিশ কিন্তু এ বি এস ডিশ আর এ বি এস জিনিসটাই খুবই ভালো দেখা যাচ্ছে তোমার নর্মাল যে ডিশগুলো ছিল তা স্লিপ খায় কিন্তু এ বি এস একা একা কাজ করে এ বি এস একা একা কাজ করে যার জন্যে এই কারণেই ভালো বাইকগুলো আর ভার্সন ফোরে তোমার ইয়ামাহা ভার্সন ফোরের ইয়ামাহার ইঞ্জিনটা খুবই সুন্দর আর ওতে বসে আরাম ওর লুকে আলাদাই লুক মানে ভার্সন ফোরের লুকের সত্যি কোনো তুলনা নেই হার মানুষ বসলেই তাতে মানায় তো কমফর্টেবলও বোধ হয় ভার্সন থ্রির থেকে ভার্সন ফোরে তুমি বসবে হাতে অতো ব্যথা করবে না কিন্তু ভার্সন থ্রিতে ব্যথা করে ভার্সন ফোরে তুমি যাচ্ছ হঠাৎ এমার্জেন্সি কিছু একটা সামনে এসে গেল তুমি ব্রেক মেরে দিলে এখন সব গাড়িতে এ বি এস করছে কিন্তু এবিএসের কথাই বলছি ব্রেক মেরে দিলে একা একা কাজ করল কোনো অসুবিধা নেই ডিশ মেরে ছেড়ে দিলে স্লিপ খেল কিন্তু একা একা কন্ট্রোল করবে তার পরে তো ভারী গাড়ি হঠাৎ দুুমদাম স্লিপ খাবে না দুমদাম পড়বে না কোনো রকম অসুবিধা হবে না ওতে দুজনের সিট আরামসে ফ্যামিলি ধরো আপনি আপনার স্ত্রী বা আমি আমার স্ত্রী দুজনে পুরো কমফর্টেবল কেন তিনজনও বসতে পারে তিনজন বসলেও কোনো অসুবিধা নেই ভার্সন ফোরে তেমন কোনো চাপও পড়ে না তেমন কোনো ইয়েও হয় না ভার্সন ফোর সত্যি গাড়িটা না খুবই ভালো মেইন ওর লুকের দিক থেকে ওর লুক আলাদা ওর ফেসিলিটি আলাদা ওর ভারী গাড়ি তার পরে তো বাজারে লঞ্চও ভালোই হচ্ছে ভার্সন ফোর মেইন মেইন কী জানেন তো ভার্সন ফোরে বসলে আলাদা একটা ফিলিংস বোধ হয় হাই ফাই গাড়ি কীভাবে চলে না চলে নিজেরও আছে নিজেও চালাই বন্ধুদেরও আছে ভার্সন থ্রি আছে ভার্সন ফোর আছে কারো ভার্সন টু আছে এমন কি কেউ আ্যাপাচেও চালায় কেউ আর এন ফাইভ তোমার হচ্ছে কেউ টি ভি এস ভিক্টর যে গাড়িগুলো বেরিয়েছে রাইডার গাড়ি সেও চালায় কেউ এম টি চালায় কেউ আর এন ফাইভ কেউ কে টি এম চালায় তো আমার মতে আমার নিজের কাছে নিজের অভিজ্ঞতা দিয়ে ভার্সন ফোরই আমার কাছে নিজে কম কমফর্টেবল মনে হয় কারণ ইয়ামাহার ইঞ্জিনটা না খুবই সুন্দর ও সার্ভিস ভালো ওর তেল সার্ভিসও খুব ভালো তা বাদেও স্টাইল ফেস্টাইল সব দিক থেকে ভার্সন ফোর ওকে যে আমার ইঞ্জিনের ধারে কোনো কথা নেই বাজাজের ইঞ্জিনটা তো ফেটে যায় কে টি এমের কিছু দিন পরে ঘ্যার ঘ্যার ঘ্যার ঘ্যার আওয়াজ দেয় কিন্তু এ আমার ইঞ্জিন ইঞ্জিন ওর আওয়াজ যা আওয়াজই থাকবে তেমনই একখানা গাড়ি আছে অ্যাপাচির গাড়ি মানে ফোর বি বা যে ওল্ড মডেলের যে অ্যাপাচি তোমার একশো ষাটের যে গাড়িগুলো ওগুলোও খুব সুন্দর পুরো অতি কমফর্টেবল গাড়ি কিন্তু আমার মতে ভার্সন ফোরই আমার কাছে কমফর্টেবল সেটা আমার মনে হয়েছে ভার্সন ফোরই ভালো যারা কিনেছ বা যারা চালাও চেষ্টা করে দেখতে পারো কিনতেও পারো